ফটোগ্রাফিতে আমি কোনো কোনোভাবেই আমি পেশা না আর বিবাহিত সময়ের মধ্যে যেমন হচ্ছে তোমার ফটোগ্রাফি ফটোগ্রাফি যেমন আগেকার দিনে এখন তো ডিজিটাল যুগ ডিজিটাল ক্যামেরায় ডিজিটাল সব কিছু তা ডিজিটালে নব্যকে বিবাহিত সময়ের শুধু যেটুকু পরিজন ফটোগ্রাফি আগে যেমন ছিলো সাদা কালো স্রেফ ক্যামেরা একন অনেক রকম ক্যামেরা উঠেছে ডিজিটাল ক্যামেরা মাইলোস ক্যামেরা নানা রকম ক্যামেরা উঠেছে তার ফলে ডিজিটালে সব কিছুই ক্যামেরা বন্দী করা হয় একন সব বিবাহতালি বা কোনো বাড়ির অনুষ্টানকালই ক্যামেরাতে সেফ ছবি তোলা হয় আর সমস্ত যেটুকু আছে সব অনলাইনেই ছবি টবি তোলা হয় এখন অব্দি আর এর ফলে ক্যামেরার চল অনেক কমে গেছে আর আমার পেশা আমার কিন্তু ক্যামেরা কিন্তু পেশা ফটোগ্রাফি আমার কোনো পেশা নেই আর অপরন্তু শখও নেই